কৃষিকাজ সম্পূর্ণরূপে আবহাওয়ার পরিস্থিতির উপরই নির্ভরশীল কিন্তু সেই কৃষিটা যদি নষ্ট হয়ে যায় আমাদের এখানে তিন ফসলি জমি একবার ধান আলু তিল আর মাঝে মাঝে কেউ শাক সবজিও লাগায় এগুলো কিন্তু তিন ফসলি জমি কোনো কারণে হয়তো একটা ফসল আবহাওয়ার কারণে হয়তো প্রচুর বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেলো আবার কখনো অনাবৃষ্টির জন্য খরা হয়ে গেলো যখন কিন্তু ওগুলো হয় প্রচুর অসুবিধায় পড়ে যায় কৃষক শ্রেণীর মানুষেরা লেবার শ্রেণীর মানুষেরা কারণ ওরা কাজ না করলে খেতে পায় না আর চাষবাস না হলে কিন্তু কৃষকের বাড়িতে হাঁড়ি চড়ে না একতাও কথায় কারণ ওরা চাল ডাল পাবে কোথা থেকে কৃষি যদি নষ্ট হয়ে যায় তখন ওরা এই রকম বিকল্পের সরকারের যে এখন সব বিকল্পগুলো আছে সেখানে যায় ফসল নষ্ট হওয়ার জন্য যেই বিমা হয় সেই বিমাগুলো কাটায় বছরে কত টাকা লাগে একটা সামান্য পরিমাণের সেই বিমা কাটায় কেউ হয়তো লোন নিয়েছে সেই লোনে একটা বিমা কাটিয়ে রেখেছে যখন ফসল নষ্ট হয়ে যায় তখন কিন্তু সারা গ্রামকে ওই যাদের বিমা কাটানো আছে আর যারা লোন নিয়েছে তাদেরকে কিন্তু একটু ছাড় দেয় কারণ তারাও দেখতে পাচ্ছে যে কৃষি নষ্ট হয়ে গেছে এরা লোন পরিশোধ করবে কী করে এগুলো থাকে বিভিন্ন দিক থাকে তখন কৃষকরা কী করবে খুঁজে পায় না খাওয়ার দাওয়ার পাবেই কোথা থেকে আর আবহাওয়া তো মানুষকে বলে কয়ে আসবে না আবহাওয়া এখন পালটে গেছে আগের মতো আর আবহাওয়া নেই তাই সব সময় কিন্তু ভালো ফসল হচ্ছে না ভালো ফসলের জন্য ভালো আবহাওয়া পরিবর্তন চাই কারণ আবহাওয়া এখন শীতকালে ঠিকঠাক শীতও নেই গীষ্মকালে ঠিকঠাক গরমও নেই যখন তখন গরম পড়ছে যখন তখন শীত পড়ছে যেমন আগে শীতকালটা সারাক্ষণ শীতই থাকতো এখনকার কিন্তু শীতকালে মাঝে মাঝেই বৃষ্টিও হচ্ছে শীতকালে মাঝে মাঝে কখনো শীতও পড়ছে কখনো গরমও লাগছে এই আবহাওয়াটা খুব দূষিত হয়ে গেছে এই জন্যই কিন্তু ঝুঁকি হয়ে যাচ্ছে ফসলের উপর তাই ওই বিকল্প পথগুলি ওই ইন্সিওরগুলি করে রাখতে হচ্ছে বিমাগুলি করে রাখতে হচ্ছে যাতে তারা একটু হলেও ছাড় পায় মানুষ বা ছাড় পেলে অন্তত মনটাও ভালো লাগবে কারণ তাকে ওই পুরোটা পরিশোধ করতে হচ্ছে না পুরো সুদে আসলে কিছুটা অংশ ছাড় হলেও মানুষ খুশিতে থাকবে একেই তো ফসল নষ্ট হয়ে গেছে এতে খাবার দাবার পাচ্ছেই না এই বিকল্প পথগুলো এখন মানুষ সকলেই করে রাখছে